হ্যাঁ আমি স্পোটিফাই বা অ্যাপেল মিউজিকের মতো মিউজিক স্ট্রিম পরিষেবা ব্যবহার অনেক করি এবং আমার গান শুনতে অনেক ভালো লাগে সেখানে গান শুনতে আমার খুবই ভালো লাগে শারীরিক সি ডি ব্যবহার করার জন্য আরও একটি যন্ত্র ব্যবহার করতে হয় সি ডির মধ্যে একসাথে অনেকগুলো গান পাওয়া যায় আগে আমরা পুরানো যুগে এই সি ডি দিয়ে গান শুনতাম কিন্তু এখন যত দিন যাচ্ছে তত মানুষ উন্নত হচ্ছে সেই জন্য শারীরিক সি ডির পরিবর্তে অনলাইন সঙ্গীত বেশি শুনছে মানুষ এখন অনলাইন সঙ্গীতের অনেক ভালো দিক আছে যেমন সেটায় কোনো রিমোট থাকে না সেটা টাচের মাধ্যমে এবং খুবই সহজে আমি আমি যা ইচ্ছা গান যখনই মন সবই শুনতে পারি কিন্তু শারীরিক সি ডিতে সেসব করা হতো না শারীরিক সি ডির মধ্যে যে কটা গান থাকতো সেকটাই শুধুমাত্র শোনা যেতো মনে করি শারীরিক সি ডি থেকে অনলাইন সঙ্গীত ডাউনলোড করা অনেক সুবিধা